ভারতের মতো উন্নয়নশীল দেশে গ্রাম এবং শহরের স্বাস্থ্য ব্যবস্থার বিস্তর ফারাক রয়েছে গ্রামের স্বাস্থ্য পরিষেবা যদি বলতে হয় গ্রামের মানুষ অনেক বেশি বেশিরভাগ মানুষ অশিক্ষিত এবং অনেক বেশি অবৈজ্ঞানিক মনোভাবসম্পন্ন ফলে এখানকার ঝাড়ফুঁক তুকতাকে বিশ্বাসী মানুষ কিন্তু বহু অংশ বহুলাংশে রয়েছে এখানকার যে স্বাস্থ্যকেন্দ্র বা বিভিন্ন হাসপাতাল রয়েছে সেখানকার পরিষেবা অত বেশি উন্নত নয় সেখানে প্রয়োজনীয় ডাক্তারও পাওয়া যায় না প্রয়োজনীয় প্রযুক্তি এবং যন্ত্রপাতির অভাব রয়েছে তাছাড়া বর্তমানে চিকিৎসার যে ব্যয়ভার সেটা খর সেটা বহন করার ক্ষমতা অনেক মানুষেরই নেই ফলে মানুষ ঘরোয়া এবং কবিরাজি বিভিন্ন যে টোটকা সেগুলো ব্যবহার করেন ফলে মানুষের যে বিপদ জীবনের জীবনের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় এখানকার মানুষ তাছাড়া আরেকটি সব থেকে বড় অসুবিধা হচ্ছে এখানকার যে ব্যবস্থা রাস্তা বা যোগাযোগ ব্যবস্থা যে কোনো কিছু এমার্জেন্সি হলে মানুষ সহজে হাসপাতালমুখী হবে সে ব্যবস্থাও কিন্তু কম সেখানে যানবাহনের অভাব উপযুক্ত পরিবহনের অভাব সেটা কিন্তু দেখা যায় শহরে ব্যবস্থা যদি বলতে হয় শহর যেহেতু বেশিরভাগ মানুষ চাকুরিজীবি এবং বহুলাংশে শিক্ষিত লোক বাস করেন ফলে সেখানকার মানুষ সরকারি হাসপাতালে সাহায্য তো নেনই ফলে তাদের তারা যেহেতু আর্থিকভাবে অনেক বেশি স্বচ্ছল সেজন্য তারা বহু প্রাইভেট হাসপাতালে তারা কিন্তু যান এবং তারা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা কিনতে পারেন সেটা কিন্তু গ্রামের ক্ষেত্রে হয় না ফলে অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে যে বহু গ্রামের মানুষ তারা শহরে গিয়ে ভিড় করে ফলে যে শহরের যে স্বাস্থ্য কাঠামো সেটা কিন্তু অনেকভাবে বিঘ্নিত হয় ফলে সব থেকে প্রয়োজন হল বিভিন্ন শহর বা গ্রাম দুটো দুই জায়গায় ভালো স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা